হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ ওই পরশুদিনে ফ্লিপকার্টে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটা এইমাত্র এ এসেছে তো ওটা খোলার পর আমি দেখছি যে প্যাকেজিং তো খুবই খারাপ ছিল ওপরের প্লাস্টিকটাও দেওয়া ছিল না ওই খালি কার্ডবোর্ডের মধ্যে জিনিসটা ছিল তো কাডর্বোডটা সরিয়ে আমি জিনিসটা দেখলাম সেটাও দেখছি ভাঙা তো এবার আপনি বলুন যে কী করবো কোনও এক্সচেঞ্জ বা রিফাণ্ড ওরকম হবে আচ্ছা ছেড়ে দিন আমার এক্সচেঞ্জ লাগবে না আমাকে রিফাণ্ডই করে দিন না না আমি আবার দ্বিতীয়বার ভরসা করতে পারছি না আমাকে এক্সচেঞ্জই মানে সরি এক্সচেঞ্জ করতে হবে না আমাকে রিফাণ্ডই দিয়ে দিন আমি অন্য কোথাও দিয়ে কিনে নেব আচ্ছা ঠিক আছে আমায় আমায় তাহলে রিফাণ্ডটা আমি পেয়ে যাবো তো আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি থ্যাঙ্ক ইউ